আপনার কি জামা দোকান জামাকাপড়ের আচ্ছা ওখানে কীরকম জামা ছেলেদের জামা আছে ওখানে সব রকমের পাওয়া যাবে মোটামুটি কম রেঞ্জ বেশি রেঞ্জ এই রকমের আচ্ছা আচ্ছা আর দোকান কি সব দিনই খোলা থাকে না কি ও ও আচ্ছা তা তাহলে যে কোনো সময় গেলেই হবে তাই তো আর যা বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায় ও আর ও আ আচ্ছা তাহলে একদিন সময় করে যাব কম রেঞ্জ বেশি রেঞ্জের সব রকমই আছে তো ও আচ্ছা ঠিক আছে একদিন সময় করে তাহলে আপনার দোকানে যাব ঠিক আছে